হ্যাঁ হ্যাঁ আসুন বসুন হুম হ্যাঁ তোমার নাম আচ্ছা কোথা দিয়ে আসছো আচ্ছা বাড়িতে কে কে আছে আচ্ছা বাবা কী করেন কী আচ্ছা তোমার কোয়ালিফিকেশন কতদূর মানে পড়াশুনো আর তোমাকে মানে রেফার করেছে কে মানে যোগাযোগ করে দিয়েছে যে এইখানে ইন্টারভিউয়ের জন্য কে মানে এ করেছে আসতে বলেছে কে

হুম সে ঠিক আছে কাজ সম্বন্ধে কিছু বলেছে না জানা নেই আচ্ছা কাজটা হলো হ্যাঁ কাজটা হলো একটা অফিসিয়াল বসে কাজ করতে হবে কাজ করতে হবে ঠিক আছে মানে কম্পিউটারে হিসাবপত্র রাখা মানে এক্সেলের কাজ বলতে পারো তুমি রিপোর্ট বানাতে হবে তোমার সকাল ওই দশটা দিয়ে তোমার ছটা পর্যন্ত ডিউটি হবে আর সপ মানে সপ্তাহে ছদিন ডিউটি করতে হবে শনিবারে হাফ ডে থাকে মানে চারটে পর্যন্ত ডিউটি করতে হবে বুঝতে পারলে আর স্যালারি কত হলে তোমার ইয়ে হবে আচ্ছা পনেরো হাজার তো কোম্পানি দেবে না আমি আপনাকে আমি তোমাকে মানে ওই বারো বারো করে দিতে পারি ঠিক আছে তুমি কি কাজটা করতে করবে বারো হাজার টাকায় আচ্ছা হুম ঠিক আছে আমি তাহলে ওই তেরো করে দেবো তার বেশি আমি পারবো না ঠিক আছে তো তুমি যদি করতে চাও তুমি বলো তাহলে আমি তোমার নামটা সিলেক্ট করে রাখছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই তোমার তেরোই করে দেবো ঠিক আছে আর তুমি সামনের যে এক তারিখ থেকে মানে জানুয়ারির এক তারিখ থেকে তুমি জয়েন করবে আর ঠিক আছে তোমাকে তাহলে রাখছি আমি ঠিক আছে তুমি যাও